গ্রামীণ এই এলাকায় মিডিয়ার ভূমিকা এখন বলতে সাধারণত মিডিয়া এখন রাজনৈতিক দিকগুলো বেশি করে তুলে ধরে গ্রামের মানুষের যে দুঃখ কষ্ট তাদের যে দারিদ্রতার মধ্যে জীবন কাটছে সেগুলো মিডিয়া এখন তুলে ধরে না তো এতে করে মানুষের যে মতামত সেটা অনেকটা প্রভাবিত করে তারা কোনো কিছু সংবাদমাধ্যমের এটা বলতে চায় না মিডিয়া আসলেই এটা আগে প্রথমে রাজনৈতিক দিকটাই ভালো করে দেখে কিন্তু সাধারণ মানুষের যে সমস্যাটা তাদের ঘর বাড়ি নেই বা জলের ব্যবস্থা নেই রাস্তাঘাট অসুবিধা এগুলো তারা কখনোই দেখে না এগুলো কখনোই সংবাদমাধ্যমের মানে সংবাদমাধ্যমের তুলে ধরে না